শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও কলেজের জন্য সবসময় তারা পশ্চিমবঙ্গের বাইরে যেতে পছন্দ করে তাদের বেছে নেওয়া সবচেয়ে পছন্দের বিষয় হল এগ্রিকালচার অর্থাৎ কৃষি